আমি যেই জামাটা কিনেছি সেই জামাটি অনলাইন থেকে অর্ডার করেছিলাম খুব ভালো জামাটা আমি যে রংটা চেয়েছিলাম সেই রংটাই পেয়েছি জামাটা খুব নরম পরে আরামদায়ক রং ওঠে না আয়রন করলে কুকড়ে যায় না কাচাকাচি করলে ছিঁড়ে যায় না বা ফেটে যায় না খুব সফ্ট জামাটা জামাটা পরে অনেক আরামদায়ক এবং জামাটি আমি কিনেছি অনলাইন থেকে জামাটা পরে যেই অনেক ভালো জামাটা